আমার কোনো পছন্দের ক্লাসিক বই বা হার্ড কপি নেই কারণ আমি একটি ডিজিটাল কিছু ক্লাসিক বই সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারি কিছু জনপ্রিয় ক্লাসিক বই হল প্রেমাঞ্জন রচিত মন মনাশী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত শ্রীকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী